কিছু দিন আগে আমি যে হাতুড়িটা কিনেছিলাম সেই হাতুড়িটা আমি ব্যবহার করার সময় আমার বিভিন্ন ক্ষেত্রে আমি সমস্যা দেখতে পেয়েছি একটি বিভি শক্ত পেরেকের উপর ঠুকতে গিয়ে সেটি বারবার হাতল থেকে খুলে যায় প্রথমত এবং দ্বিতীয়ত আমি যখন ওটি দিয়ে একটি পাথরে আঘাত করি তখন লোহার যে লোহাটি এতটাই কম দামি ছিল এবং লোহাটি এতটাই খারাপ ছিল যে পাথর ভাঙার বদলে লোহার যে মুণ্ডটি ওই মুণ্ডটি ভেঙে যায় তো আমার মনে হয় যে হাতুড়িটা সঠিক নয় এবং হাতুড়িটার কোয়ালিটি ঠিকঠাক নয়